আমার হিন্দু ধর্ম আমাকে সমাজ সেবা সম্পর্কে শিক্ষা দেয় এবং বছরে আমি দুবার দানের দান ধ্যানের মাধ্যমে আমার কমিউনিটিকে সেবা করি